হ্যাঁ আমার পছন্দের শিল্পীও শ্রেয়া ঘোষাল তার গান তো শুনতে আমার ভীষণ ভালো লাগে আর গান তো মন খারাপেও উৎসাহিত করে গান এমনই একটা জিনিস আর আমি দশর্কের সামনে আসতে চাই পর্দার সামনে নিজেকে দেখতে চাই